বাচ্চারা কীভাবে কৃষিকাজ পশুপালন ছোট ব্যবসা এবং অন্যান্য স্থানীয় পেশা যেমন কাঠমিস্ত্রী মেরামত ময়দার মিল মুরগি দুগ্ধশিল্প সম্পর্কে শিখবে হ্যাঁ আমার মনে এখন অনেক বিজ্ঞান এখন অনেক উন্নতর হয়েছে কৃষিকাজ সম্পর্কে এখন এগ্রিকালচার আছে সেখানে গিয়ে শেখা শিখতে পারছে পশুপালন সেখানে শেখানো হচ্ছে তারা হাতে ধরে ছোট বাচ্চাদের ছেলেমেয়েদের হাতে ধরে শেখানো হচ্ছে সেখানে সব কিছু ও কাঠমিস্ত্রী এখন যেকোনো যেকোনো দ দোকানে গিয়ে গিয়ে শেখা শেখা শেখাবো বললে সেখানে কিছুদিনের ম মধ্যে শিখিয়ে দিচ্ছে এই মেরামত সেখানে সেই দোকানে গিয়ে শিখতে পারছে এই ময়দার মে মুরগি মুরগি চাষ সেখানে গিয়েও শিখতে পারছে সবকিছুটায় এখন এখন বিজ্ঞান অনেক উন্নতর হয়েছে তো এখন খুব সহজেই এই তারা সব কিছু শিখতে পারছে ফসল ফসল এবং ফসল এবং অন্যান্য পেশা সম্পর্কে ফসল সম্পর্কে আমরা চাষিভাইদের কাছ থেকেই শিখতে পারবো যেকোনো পেশা যেই যে যেই পেশার নিয়ে কাজ করে তার কাছ থেকে আমরা সেই পেশার সেই পেশার আমরা শিখতে পারবো সব কিছুটাই আমরা এখন শিখতে পারব এখন বিজ্ঞান অনেক উন্নতর হয়েছে এখন অনেক কিছু পদ্ধতি বেরিয়েছে শেখানোর জন্য এখন হাতে ধরে শেখানো হচ্ছে সবকিছুটাই সেই জন্য এখন আর কোন অসুবিধা হবে না বাচ্চাদের শেখা কোন কিছু শেখানোর জন্য